পাঁচ লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো পাঁচ পাঁচ হাজার পাঁচশো তেইশ ন হাজার নশো এক দশ হাজার দশ পাঁচ হাজার এক